আমার কাছে থাকা দ্বিতীয় পণ্যটি হল মোবাইল ফোন যদি বলি মোবাইল ফোন সম্পর্কে নেতিবাচকতা তাহলে বলতেই হয় মোবাইল ফোন আমাদের বিভিন্নভাবে ক্ষতি করেছে মোবাইল ফোন আসার ফলে আমরা আর ঘড়ি ব্যবহার করি না মোবাইল ফোন আসার ফলে ঘড়ি খেয়ে নিয়েছে মোবাইল ফোন কারণ আমরা সময় মোবাইলে দেখে নিই কারণ না ঘড়ির থেকে এখন বেশি আমাদের মোবাইল আপন হয়ে উঠেছে মোবাইল সারাক্ষণ হাতে থাকে যে এর ফলে ঘড়ির দিকে না তাকিয়ে মোবাইলে আমরা সময় দেখি ঘড়ি মোবাইল আসার ফলে টি ভিটাও খেয়ে নিয়েছে কারণ মোবাইল আসার ফলে আমরা আর টি ভিতে গিয়ে খবর দেখি না কোনো শো দেখি না এর ফলে আমরা কী করি ইউটিউব থেকে খবর দেখে নিই এছাড়াও বিভিন্ন অ্যাপ এই ব্যবহার করে সেখান থেকে সেই শোগুলো দেখে নিই এছাড়া মোবাইল আসার ফলে আরো অনেক ক্ষতি হয়েছে আমরা সেখান থেকে সারাক্ষণ মোবাইলের প্রতি আসক্তি হয়ে গিয়েছে এর ফলে বন্ধু বান্ধবের সাথে আর কোথাও ঘুরতে যাই না গল্প করি না এরপর বাড়ির লোকদেরকে টাইম দিই না এর ফলে অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে এ সবও দেখা যাচ্ছে যে আমরা মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে মানে কিছু ক্ষেত্রে তারা অতিরিক্ত স্ট্রেস ফিল করছে তারা সারাক্ষণ খিটখিটে হয়ে থাকছে ঘরের লোক কিছু বললে তাদের সাথে ভালোভাবে কথা বলে না তারা সারাক্ষণ খিটখিট করতে থাকে এগুলো বড়দের ক্ষেত্রে দেখা যায় এছাড়াও বড়দের ক্ষেত্রে দেখা যায় চোখেরও সমস্যা দেখা যায় কারো ক্ষেত্রে এছাড়া মোবাইলের রেডিয়েশন শরীরে আসার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদেরও আসক্তি বেশ বিভিন্ন বিশালভাবে বেড়ে গিয়েছে এর ফলে কী হচ্ছে তারা পড়াশোনা করতে চাইছে না আবার কিছু ক্ষেত্রে কিছু বাচ্চা এমনও পরিমাণ জেদি হয়ে গিয়েছে যে তারা আর মোবাইল ছাড়া খাবে না তারা পড়াশোনা করবে না মোবাইল না দিয়ে তাদের ইচ্ছে মতো সব কাজটা হতে হবে এছাড়াও দেখা যাচ্ছে যে তারা বলছে পড়াশোনা করবে না তারা সারাক্ষণ মোবাইল নিয়ে থাকবে তারা খাবার খাবে না তারা ঘুমাবে না সারাক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে থাকছে এর ফলে বাচ্চাদের খুব কম বয়সে একদম হয়তো ছয় সাত বছরের বাচ্চারা দেখা যাচ্ছে যে তারা কী করছে মোবাইল ফোন দেখছে সারাক্ষণ ওই সব করছে এর ফলে তাদেরও ওই ছয় সাত বছরের বাচ্চাদেরও কিছু ক্ষেত্রে চশমা লাগাতে হচ্ছে এবং ওই মোবাইলের রেডিয়েশন তাদের শরীরে গিয়ে বিভিন্ন রকম শরীর খারাপ হচ্ছে এছাড়াও মোবাইলের আরো অনেক ক্ষতিকর দিক আছে এই মোবাইলে বিভিন্ন রকম অনলাইন গেম আছে এই গেমগুলো ব্যবহার করে অনেকেই মারা যাচ্ছে এছাড়াও বাচ্চারা যদি বলা যায় যে বাচ্চাদেরকে যেহেতু আরো ওই সব বড় বড় গেম খেলার কোনো ব্যাপার নেই তারা ছোটখাটো গেম প্রচুর পরিমাণে ডাউনলোড করছে এবং ওই গেমগুলো খেলতেই থাকছে খেলতেই থাকছে এর ফলে কী হচ্ছে তাদের একটা আসক্তি চলে আসছে এবং তারা পড়াশোনা করতে চাইছে না তাদেরকে যদি খেতে নিয়ে যাওয়া হয় তারা মুখে খাবার নিয়ে বসে থাকছে তারা খেতেও চাইছে না ওই মোবাইল নিয়ে সারা দিন তারা থাকবে এইগুলো হচ্ছে মোবাইলের খুব খারাপ দিক